পশ্চিমবঙ্গ রাজ্যের প্রধান ভাষা হল বাংলা এখানে পুরুলিয়া নামক একটি জেলা রয়েছে যেখানকার প্রধান ভাষা হল মানভূম এখানে বিভিন্ন উপজাতির মানুষ তাদের নিজেদের ভাষা অনুযায়ী মনের ভাব প্রকাশ করে থাকে তাদের ভাষাগুলির মধ্যে রয়েছে বাংলা হিন্দি বিহারি সাঁওতালি আরও অনেক ধরনের এখানে বিভিন্ন উপজাতির মানুষ মিলেমিশে থাকে যেমন উপজাতির মধ্যে রয়েছে হিন্দু মুসলমান খ্রিস্টান বিহারী সাঁওতালি মাহাতো আরও অনেক ধরনের এখানকার বছরের পর বছর ভাষার পরিবর্তন হচ্ছে বিভিন্ন ধরনের সুবিধার থাকায় কিন্তু গ্রামে শিক্ষার সুবিধা খুব অল্প থাকায় সেখানে ভাষার অবনতি হয়ে আছে এখন তারপর গ্রামের মানুষেরা ভাবনাচিন্তা করে তাদের ছেলেমেয়েকে শহরের দিকে পাঠিয়ে দিচ্ছে যাতে তারাও উন্নত শিক্ষার হার যেমন বেড়ে যায় ওদেরও ওখানে তারপর ভাষারও যেমন তাদের উন্নত হয় আমাদের এখানে পুরুলিয়া শহরে বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে বসবাস করছে তাই ভাষা বিভিন্ন ধরনের এখানে বলা হয়